বর্ধমানে অনলাইন এয়ারকান্ডিশান অফিস অনলাইন থেকে আমি একটা এয়ারকান্ডিশান কিনেছিলাম কিন্তু সেখান থেকে ন্যা সেসব আমার কাছে খুবই ভালো এবং এয়ারকান্ডিশান আমার শরীর বাড়ির লোকজনকে কাম্প আরামদায়কভাবে রাতে ঘুমাতে সাহায্য করেছে